ঐতিহ্যবাহী কিছু খাবার তো রয়েছেই আমাদের পশ্চিম বর্ধমানে যেহেতু ধানের চাষটা খুব বেশি হয় তাই আমার মনে পড়ছে ঐতিহ্যবাহী খাবার বলতে পিঠেপুলি এটি হল পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী খাবার চালটাকে গুঁড়ো করে সেই চালের গুঁড়োটাকে গরম জল দিয়ে মেখে তারপর নারকেলের বা খোয়ায় একটা পুর তৈরি করি তারপর সেই চালের যে মাখা আটাটা মাখা হয়েছে তার মধ্যে ওই পুরটা দিয়ে সেটা জলে কাপড় দিয়ে সেদ্ধ করে সেটাকে বলা হয় পিঠে তারপর সেই পিঠেটা দুধটা ফুটিয়ে দুধ ফুটিয়ে তার মধ্যে খোয়া দিয়ে তার মধ্যে ওই চালের ছোটো ছোটো ছোটো ছোটো পিঠেগুলো তার মধ্যে দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে পুলিপিঠে বা পিঠে পায়েস আমি মনে করি পশ্চিম বর্ধমানে সবথেকে ঐতিহ্যিবাহী খাবার হচ্ছে এটাই যেটা আর অন্য কোনো জেলাতে বা অন্য কোনো জায়গায় এটি নেই হ্যাঁ এখন সবাই অনলাইনের যুগে মোবাইল দেখে ফোন দেখে অনেক অনেক জায়গার খাবার খাচ্ছে বানাচ্ছে সেটা তো হচ্ছেই কিন্তু ঐতিহ্যবাহী খাবার হচ্ছে এটি এছাড়াও পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে পড়ে লুচি আলুর দম আর এটি পশ্চিমবঙ্গের ইতিহাসকে এইভাবেই প্রতিফলন করে এখানকার মানুষ খাবার খেতে চাইলে আমি তো মনে করবো আমাদের এখানে খুব ঐতিহ্যবাহী কতগুলি রেস্তেরাঁ আছে সেই রেস্তেরাঁতে গিয়ে মানুষ খেতে পারে তাছাড়া এখানে গঙ্গা হোটেল বলে একটি হোটেল আছে সেটি বহু প্রাচীন বহু পুরাতন সেই হোটেল এখনও বাঙালি খাবার পরিবেশন করে আর ঠিক বাঙালি আদব কায়দায় কলাপাতার মধ্যে দিয়ে পোস্তর বড়া মাছের ঝাল থেকে আরম্ভ করে উচ্ছে চচ্চড়ি মানে বাঙালি ধরনের বা পশ্চিমবঙ্গের বাংলার সব ধরনের খাবার পরিবেশন করে